আমি বাইরের রান্নার উপকরণ সবচেয়ে বেশি নিজের রান্নায় ব্যবহার করেছি সেটা হলো চাউ প্রথমে চাউ জল পুরো গরম করে চাউ ওর মধ্যে দিয়ে চাউটাকে গলিয়ে পেঁয়াজ লাল করলাম পেঁয়াজ লাল করার পর চাউয়ের মধ্যে যেই জলটা ছিল সেটা ফেলে চাউ পেঁয়াজের মধ্যে একটু ডিম দিয়েছি ডিম দিয়ে ওটা ফ্রাই করে চাউ দিলাম চাউ দেওয়ার পর ওটা পুরো চাউটাকে ফ্রাই করে ওরমধ্যে নুন মশলা মশলা যেমন হলুদ অল্প জিরা অল্প কালো মরিচ এবং ম্যাগি মাশালা ইত্যাদি দিয়ে চাউটাকে পুরো ফ্রাই করে ওপরে সস টম্যাটো সস আর চিলি সস দিয়ে ওইটাকে খাবার বানানো শেষ করলাম এবং তাছাড়াও বিরিয়ানি আমি খুব পছন্দ করি এবং বিরিয়ানিও আমি নিজের উপকরন সবচেয়ে বেশি নিজের রান্নায় ব্যবহার করেছি বিরিয়ানি প্রথমে যেভাবে ভাত চাল করে সেভাবে বিরিয়ানির চালটা রেডি করে রেখে দিয়েছিলাম তারপরে চিকেন রেডি করলাম চিকেনের মধ্যে আদা রসুন আলু পেঁয়াজ লাল করে আদা রসুন এবং জিরা গোলকি আর মরিচ ইত্যাদি দিয়ে ওইটাকে মশলা বানিয়ে চিকেনকে ফ্রাই করে রেডি করে বিরিয়ানিতে মাঝখানে সাজিয়ে দিলাম এতটাই আমার উপকরণ সবচেয়ে বেশি রান্নাঘরে